আমরা একবার সব বন্ধুরা মিলে সাত কিলোমিটার দৌড়ে নেমেছিলাম এবং দৌড়াতে দৌড়াতে সেখানে আমি এক কঠিন মুহূুর্তের সম্মুখীন হই আমার বুকে খুব ব্যথা করছিলো এবং সেই সময় আমার মনে হয়েছিলো আমি দৌড়াতে পারবো না আমার খুব কষ্ট হচ্ছিলো আমি দৌড়াতে পাচ্ছিলাম না কিন্তু আমি হাল ছাড়িনি দৌড়াচ্ছিলাম এবং মনের জোর নিয়ে আমি দৌড়েছিলাম আর একবার স্কুলে আমি পাঁচ কিলোমিটার দৌড়ের সময় একবার পরে গিয়েছিলাম এবং হাঁটু ছিলে হয়ে রক্ত বের হচ্ছিলো তখনও আমার মনে হয়েছিলো আমি পারবো না এবং সেখানে আমি অনেক কান্না করছিলাম তারপর আমি মনের ভরসা নিয়ে এবং শক্তি নিয়ে আমি আমার মনে হয়েছিলাম আমাকে ফার্স্ট হতেই হবে সে ভেবে আমি দৌড়াচ্ছিলাম এবং আমি ফার্স্ট হয়েছিলাম মনে হয় যেন আমি পারবো না কিন্তু আমি ঠিক সেই কঠিন মুহুর্ত পার করে পেরে উঠেছিলাম আমরা কোনো দিনও কোনো কাজে হাল ছেড়ে দেবো না এবং হাল ছাড়ি নি আমি সেই কাজে সফল হই